আমি একদিন সাঁতার কাটার সময় এক চ্যালেঞ্জের মুখে পড়ি যখন আমি সাঁতার কেটে এপাড় থেকে ওপাড়ে যাবো ঠিক মাঝখানে যখন আমি যাই তখন দেখি একটা ঢেউ আসছে আমি ভাবলাম যে ঢেউটাতে আমি কী করবো তখন আমি ভাবি ওই পাড়ে তো আমি আর যেতে পারবো না তখন আমি ওই ঢেউটা আসার একটু আগেই ভাব দেখলাম যে ঢেউটা আসতে একটু দেরি আছে আমার থেকে অনেকটা দূরে ঢেউটা চলে আসলে আমার বিপদ বেড়ে যাবে তখন আমি সেই দিকে না যেয়ে উল্টো দিকে ঘুরে পিছনে আবার ফিরে যাই যদি না আমি সামনের দিকে ভালো করে দেখতাম ওই ঢেউটা এসে আছড়ে পড়তো আমার উপরে আমার হয়তো বিপদ হতে পারতো তাই আমি ভাবলাম যে না বিপদকে এড়াতে আমার আর ওই দিকে যাওয়া চলবে না তাত থেকে আমি পিছনে ফিরে যাই তাহলে হয়তো ঢেউটা আসতে আসতে আমি চলে যাবো পিছনে আর আমি এই বিপদ থেকে রক্ষা পাবো এইভাবে আমি নিজেকে বাঁচিয়ে পিছনে চলে গেছি